হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন ও এখন কোথায় আছেন ও আপনি চলে আসুন বাঁকুড়া স্টেশনে চলে আসুন এস রেল স্টেশনে চলে আসুন ওখান থেকে আমার গাড়ি যাচ্ছে ঘোরার অনেক জায়গা আছে আপনি যে স্পটে যাবেন ভালো ভালো দর্শনীয় পার্ক আছে আপনি তাহলে চলে আসুন সকাল দশটার মধ্যে ও হ্যাঁ দশটা বেজে গে আসুন বারোটার দিকে আসুন স্টেশনে আসুন আমি ওখান থেকে আপনাকে ড্রপ করবো এ নিয়ে আসবো হোটেলে একটা প্যাকেজ আছে আপনি রাত্রে এবং দিনে দিন মিলিয়ে আপনার মাথাপিছু খাওয়া দিয়ে চারশো টাকা করে পার হেড পড়বে খাওয়া দাওয়া আপনি মাছ মাংস ডাল সবজি যেটা খাবেন আপনার মেনু আপনি বললে সেইটাই করা হবে ওটা তখন একটু ওর সঙ্গে আর একশো টাকা যোগ হবে না মাছ বাদে চারশো টাকা পড়বে আর মাছ ধরলে পাঁচশো টাকা করে পড়বে আপনার দিনরাত মিলিয়ে একজনের মাথাপিছু তাহলে আপনি সঠিক সময়ে চলে আসুন আমি তার মধ্যে লজটা রেডি করি কত য কতজন আসবেন কতজন আসবেন আচ্ছা ও কদিন থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসুন আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই